না আমরা পি টি পি টি ঊষার কে মানে কোনো দিন নাম শুনিনি আর পি টি ঊষার কাছ থেকে তো সেরকম যদি কোনো সময় সুযোগ হয় তার যদি ভালো কোনো মানে দিক থাকে সেদিকে আমরা হয়তো জানাশুনো করতে পারি বা আমরা তার সম্পর্কে জানতে আগ্রহ হতে পারি তার যদি ভালো দিক থাকে তার খারাপ দিকটা আমাদের জেনে কোনো লাভ হবে না অযধা আমরা জানতে চাই না খারাপ দিকটা